নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য আগ্রহ হয় সেই জন্য আমি টি ভিতে দেখি টি ভিতে জি বাংলা স্টার জলসা কালার্স বাংলা সব চ্যানেলেই এখন রান্নার রেসিপি দেখায় রান্নার রেসিপি দেখি আমি টি ভিতে রান্নাঘরে দেখায় দিদি নম্বর ওয়ানে সেখানে অনেক কিছু বলে সেইখানে আমি দেখি সেখান থেকে দেখি আমি যে ভাবি যে আমি এরকমভাবে দেখে টি ভিতে দেখে এ আমি রান্না করার রান্না করব রান্না করে বাড়িতে খাওয়াব সবাইকে আমি ফোনে সার্চ করি ফোনের ইউটিউব থেকে সার্চ করে রান্নার রেসিপি সার্চ করে সেখানে রান্নাঘরে আমি জিগিয়ে বানানোর চেষ্টা করি বানিয়ে সেই রান্না সবাইকে খাওয়াই খাওয়া আমি ভাবি যে আমি রান্না করে রান্নার রেসি ফোন থেকে রান্নার রেসিপি দেখে রান্না করে সবাইকে খাওয়াব সেই রান্না খেয়ে সবাই ভালো বলবে আমারও অনেক আগ্রহ হয় যে রান্না অনুসরণ করব রান্নাঘরে রা রেসিপি দেখে আমি ফোনের রেসিপি দেখে আমি সেই রান্না অনুসরণ করে বাড়িতে রান্না করব এবং সেই রান্না খেয়ে সবাই ভালো বলবে আমার অনেক আগ্রহ জন্মায় সেই জন্য রান্নার রেসিপি দেখার জন্য